আমার গ্রামে কাউকে সাপে কামড়ালে প্রথমেই এখনও যেই নিয়ম আছে যে কোন একটা ওঝার কাছে চলে যাওয়া আমি সেখানে যদি দেখতে পাই যে তারা ওঝার কাছে যাচ্ছে সেই সাপে কামড়ানো ব্যক্তিকে নিয়ে আমি তাহলে প্রথমেই তাকে বারণ করব যে যেমন ওঝার কাছে না নিয়ে গিয়ে কোন আশেপাশে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য তাকে আগে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার সাধারণ চিকিৎসাটা করার জন্য এবং কি সাপে কামড়েছে সেই সাপটার নাম যদি বলতে পারেন তাহলে তো খুবই উপকৃত হবেন ডাক্তাররা সেই ডাক্তাররা সেই মতো ওষুধ দেবেন এবং দরকার হয় ডাক্তাররা হসপিটালে ভর্তি করে রাখবেন তাকে স্যালাইন দেবেন ওষুধ খাওয়াবেন এবং ইঞ্জেকশানও দেবেন তার কারণে আমি চেষ্টা করব যে যেই ব্যক্তিকে সাপে কামড়েছে আমি সময় দিয়ে তাকে হসপিটালে ভর্তি করানোর জন্য যাতে তারা কুসংস্কারের মধ্যে না পড়ে বিজ্ঞানসন্মতভাবে হসপিটালে গিয়ে তারা ওষুধ নেয় ডাক্তারের সঙ্গে কথা বলে পরামর্শ নেন